প্রযুক্তি অনেক ধরনের মানুষের জীবনের পরিবর্তন করেছে তার মধ্যে একটি হলো যারা প্রতিবন্ধী বা যারা দৃষ্টিহীন দেখতে পায় না বা অল্প দেখতে পায় তাদের জন্য একটি অ্যাপ উঠেছে যেটা হলো বি মাই আইস অ্যাপ যেটা প্রতিবন্ধীদের অনেক সাহায্য করেছে বা যারা দেখতে পারে না তাদের এই অ্যাপের মাধ্যমে তাদেরকে শেখানো হয় বা দেখানো হয় বা কীভাবে তারা সে জিনিসটা শিখবে কথা অনুবাদ করবে সেই বিষয়ে এই অ্যাপের মাধ্যমে তাদেরকে সাহায্য করা হয় এর মাধ্যমে অনেক যারা দৃষ্টিহীনতা লোক আছে যারা প্রতিবন্ধী আছে তাদের অনেক সাহায্য হয়েছে তারা অনেকভাবে তারা শিখতে পারে অনেক জিনিস শিক্ষা নিতে পারে এটাই হলো এই অ্যাপের গুরুত্ব